পশুদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হয় যখন যে ভাইরাস আসে তার জন্য নিয়মিত তাকে টিকাকরণ করতে হয় এমনও কোনো পশু আছে যেমন শুয়োর শুয়োরের মশা কামড়ালে এনকেফেলাইটিস বলে একটা মারাত্মক রোগ মানুষের হয় এই কারণে সমস্ত পশুদেরকে নিয়মিত টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা করে তবেই রাখা হয় আর পশুরা সুস্থ থাকলে তারা নিয়মিত খাবার খাবে আর অবশ্যই বসে জাবর কাটতে থাকবে তখনই কৃষক বুঝতে পারবে হ্যাঁ আমার পশুটি সুস্থ আছে